প্রযুক্তি এবং ইন্টারনেটের উত্থানের সাথে বাংলা ভাষার জায়গা ইংরেজি ভাষা নিয়েছে তাতে আমাদের প্রচুর অসুবিধা আমরা যদি কিছু খুঁজতে যাই তখন আমাদেরকে সবসময় বাংলার আশ্রয় আমরা পাইনা ইংরিজিতে লিখতে হয় তারপর সেটাকে আমরা খুঁজে বার করার চেষ্টা করি কিন্তু আমরা পাইনা তার জন্য আমাদের যথেষ্ট অসুবিধা হচ্ছে তারমধ্যে এলেক্সা ঢুকে গেছে এলেক্সা তার নিজের মতন করে চলছে কিন্তু এলেক্সাকে কিন্তু আমরা বাংলা ভাষায় বললে এলেক্সা উত্তর দেয়না এলেক্সাকে বলতে গেলে ইংরিজিতে বলতে হয় সেই ইংরিজি সবাই তো আর জানেনা তার জন্য আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে বাংলা ভাষাটা যার জন্য আসতে আসতে বিলুপ্ত হয়ে যাচ্ছে অনলাইন থেকে